হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা আমি রিম্পা ঘোষ বলছি আচ্ছা আচ্ছা দাদা আপনার জুতোর দোকান তো আমি এখানেই থাকি আপনার পাশের ফ্ল্যাটে এবারে সবাই বলছে আপনার কাছে জুতো না কি খুব ভালো এবারে আমাদের বাড়িতে একজন অসুস্থ আছে তার একটু মানে নরম জুতোটা লাগবে আর কি একটু স্পঞ্জের মতো সেই নরম জুতোগুলা হয় না হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই জুতোগুলো এবারে আমি অনেক দোকানে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে দেখেছি সেখানে ওই জুতোগুলো পাওয়া যাচ্ছিলো না ঠিক মতো ও আচ্ছা আচ্ছা আচ্ছা দিয়ে এবারে তার ওপরে পাটা অসুস্থ হতে পাটা নরম জুতো চায় আমাদের বাড়িতে দুজনের জন্যেই নোবো আর কি দু তিনজন অনেক দাম হয়ে যাচ্ছে তো দুশো পনেরো টাকা দামটা বেশি হয়ে যাচ্ছে না দামটা একটু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ একটু কমে যদি হতো দু তিন জোড়া জুতো নিতে গেলে তো অনেক টাকা পড়ে যাবে দুশো চারশো ছশো একেবারে সাতশো আটশো টাকার জুতোই লেগে যাবে সেই হিসাবে যদি একটু দামটা কম হতো তাহলে একটু ভালো হতো এবারে আমাকে এই পাশের ঘরের দিদি বললো যে আপনাদের দোকানে এই রকম জুতোগুলো পাওয়া যাবে আর কি কিনতে গেলে সুবিধা হবে সেই কারণে এবারে যদি না জুতোটা তাহলে নিতেই যখন ও আচ্ছা আচ্ছা তাহলে কি বার খোলা থাকে আচ্ছা আচ্ছা বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে আমি সময় পেয়ে যে কোনো এক দিন চলে যাবো চলে গিয়ে ওদেরকে সাথে করে নিয়ে যেতে হবে ওদেরকেও সাথে করে নিয়ে যাবো নিয়ে যেয়ে পায়ের মাপ দিয়ে জুতোগুলো তাহলে নিয়ে আসবো একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে দামটা একটু দেখে শুনে একটু করতে হবে আর কি দামটা পয়সাটা আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইলো যাবো তাহলে আচ্ছা রাখছি